হ্যালো আপনি কি পিএমকেভিওয়াই কেন্দ্র থেকে কথা বলছেন হ্যাঁ স্যার বলছি আমি তো একটি কোর্সে ভর্তি হতে চাই রিসেপশনিস্ট কোর্সে হ্যাঁ কোন কোন সময় ক্লাস থাকে একটু বলবেন আচ্ছা সপ্তাহে তিন দিন বারোটা থেকে তিনটে পর্যন্ত হয় আচ্ছা হ্যাঁ আসলে আমার কলেজ থাকে তো তাই আচ্ছা ধন্যবাদ স্যার